আমার বাড়ির সামনে স্থানীয় স্কুলটি হল অতসী প্রাইমারি স্কুল সেই স্কুলে আমার ছেলে পড়াশোনা করে এবং সেখানে ভর্তি করানো হয়েছে এবং সেই ভর্তি করার সময় যে নথিগুলি আমাকে দিতে হয়েছিল সেগুলি হল আধার কার্ড জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজের ছবি আর তাছাড়া ভর্তির জন্য কোনো রকম কোনো টাকাপয়সা লাগেনি তাছাড়াও এই প্রত্যেক বছর বছর এক ক্লাস থেকে অন্য ক্লাসে ওঠে এইভাবেই কোনো বিনামূল্যে